বর্তমান জীবন হলো বিজ্ঞান নির্ভর জীবন এটা আমার কাজের জায়গাতেও বিভিন্নভাবে প্রভাব ফেলেছে যেমন কম্পিউটার কম্পিউটার আমি আগে জানতাম না এমনিই পড়াতাম কিন্তু বর্তমানে শিখেছি কম্পিউটারের ব্যবহার কম্পিউটারে বিভিন্ন জিনিস শিখেছি ওয়ার্ড এক্সেল বেসিক লেভেল ডস পেন্টিংস এবং মাইক্রোসফট অফিস পুরোটাই এরপর আমার কাজের জায়গা অর্থাৎ আমার বিদ্যালয়ে আমি আমার বাচ্চাদেরকে কম্পিউটারের জ্ঞান সম্পর্কে অবহিত করতে পারি তাদের কম্পিউটার শিক্ষা দিই এবং তাদেরকেও আমি আমার জ্ঞানগুলোকে দিই এবং মাইক্রোসফট অফিস সম্পর্কে তাদেরকেও ওয়াকিবহাল করেছি এরপর আস্তে আস্তে দেখলাম বাচ্চারা যতটা সহজে কম্পিউটার শিখতে পারছে আমার কাছ থেকে আমারও জ্ঞানের পরিধি ততটাই বৃদ্ধি পাচ্ছে আমিও সেটাকে কাজের জায়গায় আরও বেশি করে উন্নতি হিসাবে দেখতে পাচ্ছি এছাড়াও আছে স্কুটি আগে যখন কাজের জায়গায় যেতাম তখন আমাকে বাসের জন্য অপেক্ষা করতে হতো বাসে করে যেতে কখনো কখনো আমার দেরি হয়ে যেত পরে আমি স্কুটি চালানো শিখলাম স্কুটি নিয়ে এখন যেতে দেখি টাইমের অনেক আগেই আমি পৌঁছে যাই এবং সে ক্ষেত্রে স্কুটি দিয়েও যেমন আমার কাজের জায়গায় প্রভাব ফেলেছে সেরকম কম্পিউটারও আমার কাজের জায়গায় প্রভাব ফেলেছে এই দুটোই বিজ্ঞান নির্ভর জীবন আমার জীবনে খুব গুরুত্বপূর্ণ